হ্যালো নিরো আমি সুমন্ত বলছি হ্যাঁ ভাই পরীক্ষা কেমন হল হ্যাঁ পরীক্ষার পর কি নিয়ে পড়বি ভাবছিস সাইন্স নিয়ে পড়বি আমি তাহলে চন্দ্রপুরে কলেজ দেখেছি ওখানে ভালো ডিগ্রি ওখানে ভালো ওখানে ওখানে কলেজের প্রফেসার এবং যে কলেজের পড়াশোনার রেপুটেশন খুব ভালো ওখানে স্কলারশিপও আছে ওখানে মেদিনীপুর ওখানে হস্টেলে থাকতে হবে

না না আমার সাথে আরও দুটো বন্ধু যাবে প্রিয়াংশু আর সাগর যে আমার পাশে থাকে না সবসময় বসে হ্যাঁ হ্যাঁ তিনজনই তো একসাথে যাই যেখানে যাই কি বলছিস হ্যাঁ তুই কিরকম লিখেছিস পরীক্ষাতে বল না দেখি আমিও তো লিখেছি ওমনিই পরীক্ষাতে দেখি কত পাই হ্যাঁ বাবা তো বলছে দেখি পরীক্ষার পরে বাইক কিনে দেবে পরীক্ষা ভালো দিয়েছি তুই কেমন আছিস একদম ভালো বাবা কেমন আছে তোর শুনলাম তোর বাবার পায়ে ব্যথা আছে ও তোদের গাড়ি কিনেছিস নতুন কে বলল গাড়ি কিনেছিস তোরা নতুন বাহ ভালো ঠিক আছে তাহলে ঘুরতে যাবি নাকি পরীক্ষার আগে পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় ঘুরতে যাবি ঠিক আছে রেজাল্টের প্রায় দু চারদিন আগে যাবি ঘুরতে কলকাতার ওয়াটার পার্ক ঠিক আছে তোর বন্ধু কয়েকটাকে আরও বলিস হ্যাঁ আমার ভাইও ভালোই আছে পরীক্ষা দিয়েছে তো টেনের দেখি এরপর কিরকম রেজাল্ট হয় হ্যাঁ টেনে একটু পড়াশোনা খারাপ হয়েছে আবার টুয়েলভে ভালো করেছে হ্যাঁ দেখি এরপর আমি তুই কত নম্বর লিখে এসছিস সব সাবজেক্টে অঙ্কতে কত লিখে এসছিস অঙ্কতে ও আমি তো প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিখেছি বেশী পারিনি অঙ্কতে ইংলিশ বা ইতিহাসে পাব হ্যাঁ আর কি করব

ইংলিশে কত পেলি তুই ইংলিশে কত পেলি মানে ইংলিশে কত লিখে এসছিস বাহ ভালোই পড়াশোনা করছিস তো ও খুব ভালো ও ঠিক আছে তাহলে ঘুরতে যাওয়ার সময় ফোন করব যেদিন ঘুরতে যাব হ্যাঁ ঠিক আছে